আচ্ছা দাদা আমি তো পাঁচটায় গাড়িতে উঠলাম আমার সাতটায় ট্রেন আর আপনি আমাকে পৌঁছে দিচ্ছেন সাড়ে সাতটায় তাহলে আমি তো ট্রেনটাকে মিস করলাম যে রাস্তা আমার এক ঘণ্টায় চলে আসার কথা সেইখানে আপনি ঘুরপথে নিয়ে আসলেন আমাকে এতক্ষণ টাইমটা চলে গেল তা আমি তো ট্রেনটা যে মিস করলাম আমি কিন্তু আপনাকে কোনো টাকা দিতে পারব না আপনার জন্য আমার খুব বড় ক্ষতি হয়ে গেল ট্রেনের টাইমটাও এই যে আনতে পারলেন না ট্রেনের ট্রেনটাকেও আমি মিস করলাম আমার খুব বড় ক্ষতি হয়ে গেল আপনাকে আমি এর কারণে কোনো টাকা পয়সা দিতে পারব না